আমি যোগ ব্যায়ামের ক্লাসে যোগদান করেছিলাম আমি কয়েক মাসের জন্য ছ মাসের একটা যোগ ব্যায়াম ক্লাসে গিয়েছিলাম ঘরে বসার থেকে সেটা আলাদা বলতে ঘরে বসে বসে আমরা যেটা করি সেটা নিজেদেরকে মন শান্ত করার জন্য করি একটুখানি যাতে স্বাস্থ্য ভালো থাকে কিন্তু যখন ক্লাসে গেলাম তখন ওখানে জানতে পারলাম এর অনেক উপকারিতা আছে এটা কী ভাবে করতে হয় কতক্ষণ করতে হয় সেটা জানা ছিল না যে কত সময় ধরে করা উচিত কোনোটা তিরিশ সেকেন্ড কোনোটা দশ মিনিট কোনোটা দু মিনিট এগুলো অনেক কিছুই শিখেছি আর এর উপকারিতাগুলো শিখেছি যে এটা শুধুমাত্র চাপ কমায় বা মন শান্ত রাখে তাই নয় এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো খাবার দাবার যদি উল্টোপাল্টা হয় সেটার পক্ষেও ভালো অনেক আরও অনেক কিছু শিখেছি অভিজ্ঞতা করেছি যে কখন করা দরকার সকালে না সন্ধেয় কোথায় করা দরকার কেমন জায়গা হওয়া দরকার এগুলো অনেক কিছু শিখেছি